আমি লাজিজ থেকে খাবার অর্ডার করতে চাইছি গুগলে দেখলাম ভালোই রেটিং আছে তো তুই তো ওখানে গেছিস তো ওখানে কি খাবার ভালো দেয় ওখান থেকে কি অর্ডার করতে পারি